আমি আমার বন্ধু পরিবারের লোকদের নিয়ে বেড়াতে যেতে চাই আপনার টাটা সুমোটা কি হবে আমরা পুরী বেড়াতে যেতে চাই এই পনেরো ষোলো তারিখ করে যাব আপনার টাটা সুমোটার ভাড়া কত হবে আপনি কি কিলোমিটার হিসাবে ভাড়া নেবেন না ঠিকা ভাড়া নেবেন কিলোমিটার হিসাবে ভাড়া একটু কম হবে না আমরা আট দিনের জন্য গাড়িটা নেব একটু কম করুন হ্যাঁ আমরা ওই পনেরো ষোলো তারিখ করে বেরিয়ে যাব হ্যাঁ আপনি চলে আসবেন আমি তারপরে ফোন করে জানাবো কটায় আসবেন কী বৃত্তান্ত ওগুলো ফোনে জানিয়ে দেবো ঠিক আছে রাখছি